আমি আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হয় সেটি হলো যেখানে আমাদের অষ্টম প্রহর হয় মানে হরিনাম হয় তো আমাদের বাড়িতে হরিনাম হওয়ার আগে থেকেই দু দিন দু দিন আগে থেকেই বাঁশ প্যান্ডেল করার বাঁশ কাপড় এই সময় ডেকরেশানের লোকদেরকে বলে দেওয়া হয় তো তারা আসে এসে ডেকরেশানটি যেদিন হবে হরিনাম তার আগের দিন কিন্তু তারা সেটি কমপ্লিট করে দেয় এবং যেহেতু আমাদের এই বসন্তকালে হয় মানে ফাল্গুন মাসে যেহেতু আমাদের উৎসবটি হয় সেহেতু চারিদিক থেকে গাঁদা ফুলের মালাও প্রচুর নিয়ে আসা হয় এবং গাঁদা ফুলের মালা দিয়ে সেটি পুরোটাই সাজানো হয় সব রকমের কুটুম আত্মীয়দেরকে ডাকা হয় সবাই ছোটো থেকে বড়ো সবাইকেই ডাকা হয় সবাই এসে উপস্থিত হয় সবাইকে দিয়েই আমাদের এই উৎসবটি পালন করা হয় এই অনুষ্ঠানগুলি হয় সবাই খুব আনন্দ করে সবাই নানা রকম কাজে সাহায্য করে এগিয়ে আসে রান্না বান্না তো বেশ নিরামিষই চলে কারণ ওই দিন ওই আমাদের হরিনাম মানে ও আমাদের কেন যে কোনো হরিনামেই কিন্তু আমিষ চলে না সেহেতু নিরামিষ রান্নাই হয় তা আমাদের দু তিন দিন ধরে পোস্ত সবজির তরকারি শুক্ত ডাল ভাত এগুলোই কিন্তু হয়ে থাকে তো প্রথম যেদিনটা হয় যেদিন হয় সেদিন কিন্তু আমাদের ঘরের লোকেরাই রান্না বান্নাটা করে নেয় সবাই হাতে হাতে লাগিয়ে রান্নাটা হয়ে যায় কিন্তু যেদিন সবাইকে যেদিন আমাদের বড়ো ভোগ হয় হরিনামের সেদিন কিন্তু স অনেক পাড়াকেও নেমন্তন্ন করা হয় তো পাড়ার লোকেরা যদি আসে তখন আমাদেরকে রাঁধুনি বাইরের থেকে নিয়ে আসতে হয় বাইরে রাঁধুনি নিয়ে এসে তারা রান্না বান্না করে দেয় আমরা শুধু হাতে হাতে সাহায্য করে দিই তো এইভাবে খাওনো দাওনের ব্যাপারটা থাকে এছাড়াও যেটা হয় ভোগ বিতরণ ভোগ বিতরণের সময় মালসাতে করে স চিঁড়ে ভোগ ভেজানো থাকে তো চিঁড়ে ভোগগুলো দিয়ে দেওয়া হয় এক একটা পরিবার থেকে এক একটা মালা করা হয় তো সেই সব মালাগুলো মাটির মালাগুলোতে দিয়ে সেগুলোতে সব চিঁড়ে ভোগ দিয়ে সবাইকে বিতরণ করা হয়